বাজারে রেডিমেড জামা কাপড়ের থেকে আমার মনে হয় তৈরি করা যেটা জামা হয় সেটাই আমার মনে হয় খুব বেশি ভালো কারণ বাজারে জামা কাপড় হচ্চে একই রকম ডিজাইন যদি থাকে হ্যাঁ তো আর যেটা তৈরি করা সেটা আমরা নিজেদের মতোন নিজেদের পছন্দের মতোন করে তৈরি করতে পারি সেক্ষেত্রেও আছে এবং বাজারে রেডিমেড যেগুলো হয় জামা কাপড় সেগুলো ফিটিংসটা ভালো আসে না কিন্তু যখন আমরা তৈরি করবো জামা তখন আমাদের মাপ নিয়ে সুন্দর করে ফিট ফিটিংসটা আসে এবং বাজারে রেডিমেড জামা কাপড় একটু দামটা বেশি নেয় কোয়ালিটি অতোটা ভালো থাকে না সবসময়তে কিন্তু আমরা যখন নিজেরা জামা কাপড় বানাতে যাই হ্যাঁ আমরা নানা রকম ছিট দেখি নানান রকম সেলাইগুলোকে দেখি কেমন ভালো করছে কি করছে না সেই অনুযায়ী আমরা জামা কাপড় বানাই তো সেক্ষেত্রে কি আমাদের ফিটনেসটা ভালো থাকে এবং জামার যে কোয়ালিটিটা সেটাও খুব ভালো থাকে ছিটের ছিটের কোয়ালিটি ভালো থাকলেই তো তবে তো স্কিন ভালো থাকবে